মূলত শিক্ষার সঙ্গে যে সমস্ত চার্ট মডেল এইগুলোই মূলত ফটোগ্রাফি প্রদর্শনী বা গ্যালারীর প্রদর্শন করানোর জন্য আমি উপযুক্ত বলে মনে করি বিভিন্ন ধরনের আর্টিস্টরা বিভিন্ন ধরনের ছবি নিয়ে তারা প্রদর্শন করেন কিন্তু আমার কাছে মনে হয় চার্ট বা মডেল এইগুলো প্রদর্শন করানো বেশি যুক্তিযুক্ত কারণ এগুলো সবার ক্ষেত্রেই বিশেষ করে কচিকাচা থেকে শুরু করে একবারে ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশুনো করেন প্রত্যেকের কাছেই চার্ট বা মডেল একটি উপযোগী বিষয় সেইজন্য আমি মনে করি এই সমস্ত চার্ট বা মডেলই হচ্ছে আমার প্রদর্শনী বা গ্যালারীতে প্রদর্শন করার জন্য উপযুক্ত